হ্যাঁ আমি যখন সময় পাই তখনই ভ্রমণে বেরোই ভ্রমণের কারণগুলি হলো যে মনটা ভালো থাকে মানুষ কিছু শিখতে পারে সব কিছুর জন্য ভ্রমণে যাওয়ার

তো আমি দীঘা পুরী এগুলো দীঘা বেশিরভাগ সময় বর্ষাকালে যাই পুরীতে যাই জগন্নাথ দেবের মন্দির আছেন সেখানে তাই পুরীও যাওয়া হয় তারাপীঠ মায়াপুর বক্রেশ্বর দার্জিলিং যাই দার্জিলিং পাহাড়ি জায়গায় চাম চায়ের যে বাগান ওটার আনন্দ উপভোগ করার মজাটাই আলাদা দার্জিলিং চায়ে হুড্ডু হুড্ডুতে গেছি হুড্ডু জলপ্রপাত আরো অনেক জায়গায় আমি ভ্রমণ করতে গেছি আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে